এখন আধুনিক বিশ্বে আধুনিক ভারতে মানুষ সাথে ধর্মের সাথে খুবই ওতঃপ্রোতভাবে জড়িত এবং এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে ধর্ম প্রচলন চলছে বিভিন্ন ধর্মের দিক থেকে মানুষ যেভাবে এগিয়ে চলছে তো আমাদের হিন্দু ধর্ম কিন্তু অনেকটাই এগিয়ে আছে এ দিক থেকে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে প্রচারগুলো চলছে তাতে মানুষ মানে অনেক মানুষ আছে যারা ধর্মতে বিশ্বাস করত না যারা ধর্মে বিশ্বাসী ছিল না তারা তারাও অনেক ধর্মের দিক থেকে ঝুঁকে পড়ছে ধর্মের দিকে প্রভাবিত হচ্ছে তো এদিক থেকে এটা খুবই ভালো একটি জিনিস